অপুষ্টি আমার এলাকায় একটা ভীষণ বড় সমস্যা এই যে অপুষ্টির ঘাঁটতি এটা প্রত্যেকটা ঘরে ঘরে আছে ছোট বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মা এবং প্রসূতি মায়েরাও অপুষ্টির শিকার হয়েছে তার সঙ্গে সঙ্গে বৃদ্ধ যারা আছে সেইসব মানুষও অপুষ্টির শিকার হয়েছে ছোট বাচ্চারা যারা ইস্কুলে পড়ে তারা এখন অনেক অপুষ্টির শিকার হয়েছে তাদের যেরকম বয়স সেরকম অনুযায়ী তারা বেড়ে ওঠেনি অনেকটা কমজোরি হয়ে গেছে ঠিকঠাক যদি পুষ্টি বা খাবার যদি পেতো তাহলে হয়তো এই অসুবিধাটা কারোর হতো না তো অপুষ্টির মোকাবিলা করতে আমাদের যেটা সবথেকে বেশি করতে হবে সেটা হলো ঠিকঠাক খাওয়া দাওয়া সবুজ শাক সবজি ডাল জাতীয় জিনিস ডিম দুধ এগুলো অবশ্যই খাওয়া দরকার অনেকে অর্থের অভাবে এইগুলো খেতে পারে না ফলে তারা অপুষ্টির শিকার হয়ে যায় সরকারি যে সমস্ত স্কিমগুলো আছে তার থেকে যে পরিমাণ মানুষের পক্ষে যথেষ্ট নয় যদি এগুলো আরও বাড়ানো যেত দুধ ডিম বা সবুজ জাতীয় ঠিকঠাক পাওয়া যেত তাহলে এই অপুষ্টির শিকার হয়তো কেউ থাকতো না এবং কারোর যদি দেওয়ার সামর্থ না থাকে তারা যদি এই এইসব দুস্থ মানুষদের সাহায্য করে তাহলে আমি মনে করি যে এত অপুষ্টির শিকার কেউ হবে না কেননা সবার অবস্থা সেরকম ভালো নয় তো সরকার থেকে যদি এইরকম কোনও ব্যবস্থা করে দিতো যে অল্প কিছু টাকায় তারা ভালো গুণমানের খাবার পাবে দুথ হোক বা অন্য সম্পূর্ণ পরিপূরক খাবার যেমন ধরুন মাছ মাংস হোক এইসব যদি ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে আমাদের দেশে এত অপুষ্টির শিকার কেউ হতোই না